আমি আমার নিজস্ব একটা স্কুল আছে সেখানে আপনার ষাট থেকে সত্তরটা বাচ্চা আপনার ছবি আঁকা প্রতিযোগিতা করে এবং ছবি আঁকে হ্যাঁ আমি নিজেও এমনকি ছবি আঁকি এবং ছবি আঁকায় ইন্টারেস্টিং আমি খুবই ছবি আঁকতে ভালোবাসি বিভিন্ন রকম ছবি স্কুলে বাড়িতে বিভিন্ন জায়গায় ছবি এঁকে আঁকি